হ্যাঁ আমি একটি ট্রেনের বর্ণনা করতে পারি সাধারণত ট্রেনগুলোতে এক একটা কম্পার্টমেন্টে পঞ্চাশ ষাটজন করে মানুষ থাকার ব্যবস্থা থাকে এবং চারটে করে মহিলা কম্পার্টমেন্ট থাকে সে মধ্যে সাধারণত সিট থাকে দূরপাল্লার ট্রেনগুলিতে লেদারের সিট থাকে এবং লোকাল ট্রেনগুলোতে লোহার সিট থাকে এবং ওগুলোতে মানুষের বসার সুবিধার্থে তৈরি করা হয় এবং এখানে বার্থের সেরকম কোনো উন্নত মানের ব্যবস্থা নেই এবং ট্রেনের মধ্যে একটা নিরন্তর শব্দ হতে থাকে খুব একটা এবং চাকাগুলো এখানে লোহার তৈরি হয় ট্র্যাকগুলোও লোহার তৈরি হয় এবং আমি সাধারণত অনেক জায়গাতেই ট্রেনে করে গেছি যেমন হচ্ছে আসানসোল চেন্নাই দিল্লি এবং মুম্বাই দীঘা আসানসোল তো রয়েইছে তার সাথে দুর্গাপুরে যাতায়াত করে থাকি এবং এটা সাধারণ এবং মানুষদের জন্য খুবই সুবিধার্থে কাজে লাগে পরিবহনের ক্ষেত্রে